বন্ধু কেমন আছিস রে আমিও ভালো আছি কেমন কাজকর্ম চলছে বল হুম আমারও কাজকর্ম ভালোই চলছে তো আমি একটা প্ল্যান করেছি শুনবি তুই তো আমরা প্রতি বছরই যে সবাই মিলে বাড়ির সবাই মিলে একটা পিকনিক করতে যাই হলদিয়াতে যাব এবার প্ল্যান করেছি তুই যাবি কি আমাদের সঙ্গে আমরা এটা পরের মাসে ঠিক করছি তো এখনো সময়টা ঠিক হয়নি তোকে আমি আগে থেকে জানিয়ে দিলাম তুই এবং তোর পরিবারের সবাইকে রাজি করা এবং সবাই মিলে যাব ঠিক আছে তাহলে আমি পরের মাসেই বলব যে কবে ডেটটা ফাইনাল করি ঠিক এখনও তেমন হয়নি তবুও ধরে নে পাঁচ হাজার করে হ্যাঁ মোটামুটি সেখানে গিয়ে খাওয়া দাওয়া প্রায় হয়ে যাবে হ্যাঁ তো ভাবছি ভোরেই বেরোব কারণ সেখানে দশটার আগে পৌঁছে যেতে তো হবেই হ্যাঁ সেসমস্ত কিছু রেডি আগের দিনেই করে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ সব সমস্ত কিছুটাই ঠিক করে রাখব হুম তোকে তেমন কিছু করতে হবে না তুই যাবি আমাদের সঙ্গে সাহায্য করবি হাতে হাত লাগিয়ে দিবি ঠিক আছে না আর তেমন কোনো বন্ধুকে বলিনি তুই আমার ফেভারিট বন্ধু তাই আমি তোকে বলছি

আর হচ্ছে আর কী রান্না হবে একটু বল বল সবাই মিলে তো ঠিক করতে হবে না তোর মতামতটাও একটু বল হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম তবু তোর কাছ থেকে একবার জেনে নিলাম হ্যাঁ আমি তোকে সাতদিন আগেই জানিয়ে দেবো যে পরের মাসে আমরা কবে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আগে থেকে সমস্ত কিছু জানিয়ে দেবো আর একটা ভাবছি বড় গাড়ি করব বা মিনি বাস করব ভাবছি হুম হলদিয়ায় একটা পার্ক আছে ও সেখানে পিকনিক স্পট আছে সেখানেই করব হ্যাঁ পারমিশন আমরা নিয়ে নেব তার আগেই আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে